হ্যাঁ আমি ইন্ডিয়ান আইডলের মতো মিউজিকাল রিলেটিভ শো দেখেছি ওখানে আমার প্রিয় অংশগ্রহণকারী ছিলেন বাপি লাহিরি ওনার গান শুনতে খুব ভালো লাগতো ওনার গানে আমি অনেক অনুপ্রাণিত হয়েছি উনি এখন বর্তমানে বেঁচে নেই মারা গেছেন একন হচ্ছে কুমার শানু আরো অনেকেই হচ্ছে পার্টিসিপেট করে ওখানে আমিও করেছিলাম আমার গানকে ভালো করতে আরো অবদান করে গেছেন যাতে আরো ভালো হয় ভবিষ্যতে আমি ভালো সুর দিয়ে ওই গানটা তুলতে পারি অনেক জায়গায় হয়তো কেটে গেছিলো সেটা ধরিয়ে দিয়েছিলেন তার জন্য আমি যেমন ভাবছি ভবিষ্যতে আরো ভালো মন দিয়ে আমি গান করবো